পরিবহন সুবিধার অভাব স্বাস্থ্যসেবার অ্যাক্সেসকে অবশ্যই প্রভাবিত করে তার কারণ রুগীকে যদি এক হসপিটাল থেকে অন্য কোথাও নিয়ে যেতে হয় সেক্ষেত্রে গাড়ি ডাকতে হয় গাড়িতে সময় লাগে অনেক বেশি তাতে অনেক ধকল সহ্য করতে হয় রুগীকে তাতে তার স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে তবে এ ব্যাপারে হাসপাতালগুলো কিন্তু অনেক ওপরে আছে যদি সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে তাহলে অ্যাম্বুলেন্সে করে রুগীকে সহজেই সেসব জায়গায় নিয়ে যাওয়া যায় হসপিটালে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হলে যদি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় তাহলে ওই অ্যাম্বুলেন্সের হর্ন শুনে রাস্তার যানবাহন ওই অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেয় পথ ছেড়ে দেয় যাতে করে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পৌঁছোতে পারে সেই কারণেই অ্যাম্বুলেন্সে যাওয়াটা খুব কম সময়ে সেই গন্তব্যস্থলে পৌঁছানো যায় এবং রুগীকে সত্ত্বর সেখানে পৌঁছে নিয়ে গিয়ে ওনার খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা বলুন বা তার চিকিৎসা পদ্ধতি শুরু করাই হোক সব তাড়াতাড়ি করা যায় সেই কারণে অ্যাম্বুলেন্স অবশ্যই প্রয়োজন